ভারতে দেখা যায় না তবুও আমাদের পশ্চিমবঙ্গের এমন একটি বৈশিষ্ট্য হলো যেটি খুব জাঁকজামক করে হয় সেটা হল দুর্গা পূজা আর আমাদের এই সামনেই দুর্গা পূজা দুর্গা পূজায় পশ্চিমবঙ্গে যেরমভাবে হয় এরমভাবে কোনো অন্য কোনো রাজ্যে দুর্গা পুজো উৎসব পালিত হয় না বাঙালি পশ্চিমবঙ্গে ভর্তি বাঙালিদের খুব ফেভারিট একটা পূজা হচ্ছে দুর্গা পুজো যেটি চারদিন পাঁচ দিন ধরে চলে এবং রিসেন্ট কিছুদিন হল কিছু বছর দেখা যাচ্ছে যে চতুর্থী পঞ্চমী থেকেও ঠাকুর দেখা শুরু হয়ে যাচ্ছে মানে পুজোটা তিন দিন চার দিন থেকে বেড়ে ওই ছদিন পাঁচ দিন ছ দিন হয়ে গেছে এবং বাঙালিরাই পুজোতে খুব খুব মজা করে চারিদিকে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে প্যান্ডেল হয় ঠাকুর ওঠে প্রত্যেকে নতুন পোশাক পরে সন্ধ্যেবেলা ওই মণ্ডপে মণ্ডপে গিয়ে ভিড় জমায় ওই মণ্ডপের আশেপাশে প্রচুর দোকানপাট থাকে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার দোকানেও অনেক ভিড় জমায় মানুষ ফাস্ট ফুড ফুচকা চাউমিন এগ রোল এইগুলো খায় এবং মোড়ে মোড়ে প্রত্যেকটা মোড়ে ঠাকুর ওঠে খুব সুন্দর সুন্দর লাইটিং হয় অনেক বৈশিষ্ট্য অনেক বিচিত্রা অনুষ্ঠান হয় এবং সেইখানে বাঙালিরা গিয়ে মজা নেই এবং দশমীর দিন ওই বিসর্জনে গিয়ে তারা সামিল হয় এবং আবির খেলে এবং ধুনুচি নাচ হচ্ছে বাঙালির খুব ফেভারিট ধুনুচি নাচ এবং ঢাক এই দুটো একসঙ্গে দিয়ে মা দুর্গা দেবীকে বিসর্জনের পথে নিয়ে যাওয়া হয় এবং সমস্ত বাঙালির কাছে ওই দিন খুব মন খারাপ হয়ে যায় যেহেতু বড়ো পূজা দুর্গা পূজা সবাই খুব সারা বছর এই দিনটার জন্যে চেয়ে থাকে এই দিনটার দিকে তাই জন্যে সবারই সব বাঙালি চোখে চোখ ছলছল করে জল এসে যাই চোখে এই হচ্ছে আমাদের বাঙালি এবং আমাদের পশ্চিমবঙ্গে অন্যতম বৈশিষ্ট্য যেটা অন্য কোনো রাজ্যে দেখা যায় না